প্রিয়া তুই আসানসোলে রয়েল হোটেলে গিয়েছিলি সেখানের খাবারের গুণগত মান ও দাম একটু জানা আমাকে আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে আমি অর্ডার করতে চাই